আমার বাবার হইতেও প্রথম পণ্য টি আমি ফোনকেই বলা যেতে পারে এবং ফোনকেই বলে থাকি এবার ফোনটিকে ব্যবহার করে আমার কী কী সুবিধা ফোনের থেকে আমি কী কী আমার সুবিধা আমি প্রতিনিয়ত পেয়ে থাকি বা ইতিবাচক অভিজ্ঞতা ফোন প্রতিনিয়ত মানুষের জীবনে একটা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে মোবাইল ফোন না থাকলে হয়তো সভ্যতা এতটা উন্নতির চরম শিখরে পৌঁছতো না আমার জীবনে আমি মোবাইল ফোন ইউস করি দু হাজার উনিশ থেকে এবার সেহেতু ফোনে আমার যেহেতু পড়াশুনা করি সেক্ষেত্রে ফোন বিভিন্ন নোটসের কাজে আমি ব্যবহার করে থাকি আদান প্রদান বন্ধুদের মাধ্যমে এবার বিভিন্ন ক্ষেত্রে ফোন করা কারোকে কারোর থেকে গুরুত্বপূর্ণ সংবাদ জানা বিভিন্ন ফোনে তো এখন টাকা ট্রান্জ্যাকশানও করা যায় কোনো ক্ষেত্রে বাড়িতে বসে আছি কোনো কিছু খেতে ইচ্ছা করলো ফোনে অর্ডার করলাম চলে আসলো কোনো কিছু জামা কোনো কিছু কসমেটিক্স পছন্দ হয়েছে ফোনে অর্ডার করলাম চলে আসলো এখন সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে আমরা রান্না করা খাবার পাচ্ছি প্রতিনিয়ত পছন্দমতো জিনিস পাচ্ছি একমাত্র ফোনের দৌলতে ফোনের অনেক ইতিবাচক দিক আছে যদিও ফোনের মাধ্যমে যেমন সুফল আছে তেমন কুফলও আছে সুফলগুলি প্রতিনিয়ত মানুষের জীবনে কাজে লাগে অনেক কুফলও আছে যে সমস্ত বাচ্চা দরকারের আগেই ফোন পেয়েছে তারা পড়াশোনা ছেড়ে দিয়ে হয়তো ফোনের পিছনে অত্যাধিক টাইম সময় অতিবাহিত করে ফেলে যার জন্য তাদের পড়াশুনার জীবন খুবভাবে ক্ষতির দিকে চলে যাচ্ছে এর ফলে সভ্যতার একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই ফোনের কারণে কিন্তু আমার জীবনে ইতিবাচক দিকগুলো উন্মোচন হয়েছে ফোনেরই হাত ধরে এর কারণে আমি পড়াশুনার জীবন ব্যক্তিগত জীবন বিভিন্নভাবে উপকৃত হয়েছি এই পণ্যটির দ্বারা যার জন্য আমার প্রতি ক্ষেত্রে কোনো সমস্যা সমস্যাই মনে হয়নি